ভারত যেসব উল্লেখযোগ্য কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলির মধ্যে একটি হলো জনসংখ্যা বৃদ্ধি সমাজে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে পরিবেশ দূষিত হচ্ছে যেমন গাছপালা কেটে দিচ্ছে তারপরে পুকুর এগুলো বন্ধ করে দিয়ে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে এতে পরিবেশ দূষিত হচ্ছে কিন্তু সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পেলেই বেকারত্ব বৃদ্ধিটাও বাড়ছে প্রচুর মানে স্টুডেন্টরা বার বার পরীক্ষা দিচ্ছে ঠিকই কিন্তু চাকরি পাচ্ছে না এতে বেকারত্বের হারটা বেড়ে যাচ্ছে জলবায়ুর পরিবর্তন জলবায়ু পরিবর্তন ঋতু যেমন পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তনও হচ্ছে যে সময় যে আবহাওয়ার দরকার কিন্তু সেই সময় সেই আবহাওয়া বা জলবায়ুটা হচ্ছে না গরমের সময় গরমের দরকার কিন্তু গরমটা নেই শীতের সময় শীত যেমন দরকার শীতটাও নেই বর্ষা শেষ হয়ে যাওয়ার মুখে অল্প কিছু বর্ষা দেখা দিচ্ছে এইভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে মুদ্রাস্ফীতি আগে যেরকম টাকার মূল্যটা মানে খুব মানে অল্প অল্প মুদ্রাতে আমরা কিছু কিনতে পারতাম কিন্তু এখন সেই অল্প মানে টাকাতে আমরা কিছু কিনতে পারছি না মুদ্রার পরিমাণটা বেড়ে চলেছে